হ্যালো ম্যাডাম আমি আপনার পেশেন্ট শিবানী দাস বলছি আমি এখন আগের থেকে একটু সুস্থ কিন্তু কী বলুন তো রাত্রের ঘুমটা ঠিক হচ্ছে না ঘুমোনোর সময় না উদ্ভট উদ্ভট স্বপ্ন দেখছি মানে খুব বাজে চিন্তা আসছে আসলে ওষুধ তো আমি ডাক্তারবাবু ঠিকই খাই মানে যা যা ওষুধ বলেছেন সবই খাই কোনোটাই হল তো পনেরো দিনের মতো ওষুধ কন্টিনিউ খাচ্চি ঘুম হচ্ছে না আর এই ওষুধগুলো খাওয়ার পর আসলে আমার রুচি চলে গেছে তো খেতেও পারছি না আর ওই যে ঘুম হচ্ছে না যেটা বলছি রাত্রেবেলায় আসলে সবরকম চিন্তা মাথায় আসছে তো এটাই ব্যাপার আর সেরম কিছু না আর ওই ওষুধগুলো খাওয়ার পরে ওই বমি বমি ভাব আসছে সব সময় অরুচি অরুচি ব্যাপার হ্যাঁ ডাক্তারবাবু আমার ওয়েটও মানে আগের এই তিন মাসে মোটামোটি সাত কেজির মতো কমে গেছে আচ্ছা আচ্ছা তাহলে আপ হ্যাঁ কোথায় এখন বসছেন আপনি মানে আগের চেম্বারেই বসবেন আচ্ছা আচ্ছা আচ্ছা মানে ওই রবিবার তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ